ভারতীয় বিনোদন শিল্পে বছরের পর বছর দেশের উন্নতির সাথে বিনোদন শিল্প উন্নতি করেছে প্রত্যেকটা রাজ্যের একটি নিজেস্ব সংস্কৃতি আছে সেই সংস্কৃতির ওপরে ভিত্তি করে আধুনিকতার ছোঁয়া এনে বিভিন্ন ধর্মীয় সংস্কার সেখানে যুক্ত করে তার বিভিন্ন আধুনিক চিন্তা ভাবনা যুক্ত করে বিনোদন শিল্পকে বর্তমানে অনেক উন্নত করা হয়েছে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় কিছু বিনোদন হচ্ছে আমাদের ভারতবর্ষ একটি একটি বৃহত্তর দেশ প্রতিটি রাজ্যে তাদের নিজেস্ব কালচার নিজেস্ব সংস্কৃতি নিজেস্ব চিন্তা ভাবনা আছে সেই চিন্তা ভাবনাগুলিকে আধুনিকতার মোড়কে মুড়ে একটি সুন্দর চিন্তা ভাবনার সাথে জুড়ে দিয়ে আমাদেরকে উপস্থাপন করছে যা আমাদেরকে খুবই আনন্দ দায়ক এবং জনপ্রিয় করে তোলে ভারতবর্ষের লোকেরা সামাজিক এবং ন্যায় ও নীতি প্রণয়ন পছন্দ করে যা আমাদের দেশকে গঠনমূলক এবং সামাজিক কাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে এছাড়াও আমাদের আগামী জেনারেশান যে কাজে উদবুদ্ধ হবে যে কাজ করলে দেশ উপকৃত হবে সেই ধর্মের বিনোদন দেখতে ভারতবর্ষের মানুষ বেশি পছন্দ করে